উত্তরাখান্ডের কেদারনাথ বদ্রিনাথের মন্দিরে হাজার হাজার সিঁড়ি পেরিয়ে মানুষের ঠাকুরের দর্শন করতে পারে না আবার হচ্ছে কলকাতার দক্ষিণেশ্বর মন্দির কালী মন্দির যেখানে কালী ঠাকুরের দর্শন অধিকাংশ বাঙালি করতে যায় বর্ধমানের বর্ধমানের সর্বমঙ্গলা সর্বমঙ্গলা বাড়িতে সবাই ঠাকুর দর্শন করতে আসে এই আকর্ষণগুলি হচ্ছে ঠাকুরের বিভিন্ন মহিমা যেখানে আমাদের প্রত্যেকটি রাজ্যতে যে সব সমস্ত ঠাকুরগুলো রয়েছে সেখানে তারা সেখানেই পর্যটনরা যায় এবং ঠাকুর দর্শন করে আসেন